আমি আমরা এই বেড়াতে গেলাম উড়িষ্যা জগন্নাথদেবের ওখানে পুরীতে গিয়ে দেখলাম যে সমুদ্রের ধারে কতগুলো ঘোড়া আছে সেই ঘোড়া দেখছি সবাই চাপছে তো আমি একজনকে বললাম যে ভাই আমি একটু ঘোড়ায় চাপবো কেন ঘোড়ায় চাপা জীবনে কোনো দিন ঘোড়ায় চাপি নি সে অভিজ্ঞতাটা নেওয়ার জন্য ঘোড়ায় চাপবো বলে যারা ঘোড়া নিয়ে ঘুরছেন তাদের সঙ্গে কথা বলে আমরা আমি ঘোড়ায় চাপলাম ঘোড়ায় চেপে তো দেখছি খুবই আরাম ঘোড়া তার উঠতে নামতে উঠতে নামতে যেন কেমন একটা শিহরণ সেই শিহরণ খুব ভালোই লাগলো অনেকক্ষণ ধরে ঘোড়ার পিঠে সমুদ্রের ধারে ধারে ধারে ধারে ওনারা ঘোরালেন এবং ঘোরাতে গিয়ে ঘোড়া কখনো মাঝে মাঝে ছটফট করছে বা তার অঙ্গভঙ্গি অনুভবে প্রকাশ পাচ্ছে আমি বললাম ভাই নামিয়ে দাও আমার যতটা হয়েছে এইটুকুই ভালো বলে ওনারা আমাকে ঘোড়া দাঁড় করিয়ে নামিয়ে দিলেন